পশুপালন ছাড়া পশুপালন আমরা সাধারণত গরু ছাগল ভেড়া এই সব ব্যবসা এই এই এই পালনগুলোকে আমরা পশুপালন বলি কিন্তু পশুপালন বাদ দিয়ে আমাদের পোলট্রি মুরগি হাঁস ঠিক আছে কয়লার মুরগি এইসব পালন করে আমরা কিন্তু মাংসটা পাই আর ডিমও ডিমওও পাওয়া যায় তার সঙ্গে আর দুধটা পাওয়া যায় সাধারণত পশুপালন ছাড়াও আমাদের সোয়াবিন থেকে একটা দুধ তৈরি হয় সেই দুধটা আমাদের খাওয়ার খাওয়া চলে তাছাড়া পশুর দুধ বাদ দিয়ে অর্থাৎ গরু ভেড়া বা ছাগলের দুধ বাদ দিয়ে আমাদের সোয়ামিনের দুধ সোয়াবিন থেকে যে দুধটা তৈরি হয় সেই দুধটা খাওয়া চলে তাছাড়া কী বলবো মাংস বা ডিমের ক্ষেত্রে পশুপালন বাদ দিয়ে আমাদের পক্ষী জাতীয় যেসব জিনিসগুলো এগুলো বললাম এইগুলো তাছাড়া বিভিন্ন রকমের পাখি যেমন কয়েল পাখি বা কী বলবো খরগোশ এই এইসব জিনিসগুলো কিন্তু আমাদের খাবার হিসাবে আমরা গ্রহণ করি তাই পশুপালন বাদ দিয়েও কিন্তু মাংস বা ডিম বা দুধ এগুলো কিন্তু হয়